আমাদের পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হচ্ছে বাংলা ভাষা এই বাংলা ভাষার মাধুর্য অনেক এর প্রাচুর্যও অনেক বাংলা ভাষায় কথা বলে বা আমি বাংলা বাঙালি হয়ে আমি নিজেকে খুব গর্বিত মনে করি বাংলা ভাষার যা প্রাচুর্য আছে আমার মনে হয় না আর অন্য কোনো ভাষাতে এটি রয়েছে কিন্তু আমি এই বিষয়ে একটা কথায় বলতে পারি যে যখন পশ্চিমবঙ্গের বাইরে আমি যাই তখন কিন্তু বাংলা ভাষার চলটা সে রকম নেই তখন কিন্তু আমাকে অন্য ভাষাতেই কথা বলতে হয় আর তখন আমি বুঝতে পারি বাংলা ভাষার অন্য ভাষার সঙ্গে তুলনাটি সেখানে কিন্তু আমাদের যেহেতু রাষ্ট্রীয় ভাষা হিন্দি সেই ভাষারই ব্যবহার অনেক বেশি হয় তো সে সব জায়গায় একটুখানি সমস্যার সম্মুখীন হতে হয় পশ্চিমবঙ্গের সবাইকে